আমি ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গের বাসিন্দা যেখানে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ও স্কুল ছাত্রীদের জন্য কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ও স্টাইপেণ্ডের টাকা দিয়েছেন ও লকডাউন চলাকালীন তাদের পড়াশুনো যাতে না বন্ধ হয়ে যায় সেই জন্য তিনি ট্যাবের টাকাও দিয়েছেন ও আমাদের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদিও মহিলাদের জন্য কিছু সুবিধা রেখেছেন যেমন ব্যাঙ্কের লোন চালু করেছেন অনেক অনেক জায়গাতে এখনো কিছু গরীব মানুষেরা বসবাস করে ও যেমন তাদের ঘর বাড়ি এখনও মাটি দিয়ে তৈরি ও সেই জন্য আমাদের দেশের কেন্দ্র সরকার তাদের সুবিধা চালু করেছেন যেমন তাদের ব্যাঙ্কের মাধ্যমে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছেন যাতে তারা পাকা বাড়ি তৈরি করে নিরাপদ একটি আস্থা তৈরি করে ও পরবর্তীকালে কোনও বিপর্যয়ের মুখে যেন না পড়তে হয় তেমন বর্তমান যুগে রাজনৈতিক দিকটা বেশি নজরে আসছে কারণ রাজ্য সরকার ও তৃণমূল সরকার বিজেপি এবং আমাদের ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ আমরা আমার প্রিয় তেমন রাজনৈতিক কোনও নেতা নেই আমি আমি যদি কোনও নেতার সঙ্গে দেখা করতে পারি যেমন মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদি তাহলে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে তারা দেশ বা রাজ্যর উন্নতির কথা না ভেবে তারা রাজনৈতিক দিকটা কেন এতো বেশি ভাবছে